মহিলাদের মাসিক হলে আগেকার যুগে তারা কাপড় ছেঁড়া ইউস করতো এবং বর্তমান উন্নতির যুগে এখন প্যাড ইউস করে এবং এই মাসিক চলাকালীন যে সকল মেয়েদের পেটে যে সকল মেয়েদের পেটের যন্ত্রণা ও অ্যাপেন্ডিক্স জাতীয় রোগে ভুগছে তারা ডাক্তারদের কাছে পরামর্শ নিতে হয়ই এবং এইসব রোগ সব মেয়েদের হয় না এই রোগ মানে মাসিক চলাকালীন তারা কোনো রকম ঠাকুরের কাজ বা ঠাকুর ঘর যেতে পারে না এবং আরো অন্যান্য অনেক কিছু কাজ তারা করতে পারে না যেমন স্প্রাইট বা ঠান্ডা জাতীয় কিছু খাবার খেতে পারে না এবং তাদের তারা অনেক জায়গা যেতে পারে না